একটি বাচ্চা প্রথমে হলে ধরো তখন তার এক তার এক দু মাস বয়স তাকে সবসময় সে সে সময় প্রথমে বাচ্চা হলে ঘুমাবে সব সময় ঘুমাবে যখন ওর খিদে পাবে তখন ঘুম থেকে উঠবে উঠে কাঁদবে আর যখন চার পাঁচ মাস বয়স হয় তখন সে ঘন ঘন পায়খানা করে ঘন ঘন টয়লেট করে আবার কখনও কখনও টয়লেট করে আবার তার যখন পাঁচ ছ মাস পাঁচ ছ মাস বয়স হয় তখন সে রাতে ত তার জন্য জ্বর হলো সে রাতে ঘুমায় না সর্দি শরীর খারাপ হয় আর বাচ্চার আর বাচ্চার যখন এক যখন আর মাস হয় যখন আট মাস হয় তখন তার গায়ে হয় হাম বের হয় হ পাঁচ ছ মাস যখন বয়সে তার গায়ে হাম বের হয় আর যখন হাম বের হয় গায়ে গায়ে লাল লাল হয়ে যায় আর সে খুব কাঁদে ভালোভাবে ঘুমায় না রাতে এই রাতে ভালোভাবে ঘুমায় না এইভাবে সে রাতে জাগে এবং যখন যখন সে হয় এক মাস বয়স সে শুধু খালি ঘুমাবে কারোর সঙ্গে কোনো কথা কারোর সঙ্গে কেউ যদি ডাকে উঠবে না য উঠবে কখন তার যখন খিদে পাবে তখন সে উঠবে তখন সে উঠবে আবার আর তখন পাঁচ ছ মাস চার পাচ দু তিন মাস বয়স হবে তখন সে ঘন ঘন টয়লেট করবে ঘন ঘন মিনিটে এক দু মিনিট অন্তর অন্তর পায়খানা করবে টয়লেট করবে এইভাবে তার আচরণ তার আচর আচরণগুলি খুব ইয়ে হয় প্রথম এক বছর পর্যন্ত প্রথম এক বছর পর্যন্ত এরকমই প্রথম এক বছর পর্যন্ত এরকমই শরীর খারাপ হয় তারপরেই তারপর থেকে হচ্ছে ঠিক ঠিক থাকে আর ন মাস আর ন মাস বয়স যখন থাকে তখন সে ন মাস বয়স যখন থাকে তখন তার বিভিন্ন রকম সমস্যা হয় বিভিন্ন রকম সমস্যা হয় পায়খানা বমি বমি ঘুম ঘুম হয় ঘুম ঘুম হয় না ঠিকমতো এরকমভাবে এরকমভাবে অনেক বাচ্চার এক প্রথম হওয়া থেকে একদিন থেকে শুরু করে এখন এক বছর পর্যন্ত নানাারকম শরীর খারাপ হতে পারে এরকমভাবে বাচ্চারা এক আচার আচরণগুলি লক্ষ্য করা যায়